স্বনির্ভর গোষ্ঠী খুব ভালো একটি সংস্থা এই জন্য আজকালকার মহিলারা স্বনির্ভর হতে পারছে বিশেষ করে গ্রামের মহিলারা আমাদের এখানকার গ্রামে এই স্বনির্ভর গোষ্ঠীর জন্য গ্রামের অনেক মহিলারা স্বনির্ভর হতে পেরেছে এবং নিজের জীবন খুব ভালোভাবে করছে এই এই সংস্থাগুলির জন্য মহিলাদের কাজের আরও ভালো সুযোগ হয়ে উঠছে এছাড়াও আজকালকার নতুন প্রজন্মের মেয়েরা মোবাইল এবং ইন্টারনেটের সাহায্যে অনলাইন ব্যবসাও খুব ভালো করছে